দেখুন আমার কাছে তো এল জি আছে স্যামসাং আছে বিশেষ করে আজকাল তো এল ই ডি হয়ে যাওয়ার জন্য এল জি স্যামসাং এগুলোই আছে আপনি বলুন আপনি কী নিতে চান আপনার বাজেট অনুযায়ীই ভালো এল ই ডি টি ভি হয়ে যাবে আপনি স্যামসাংয়ের দিকে যেতে পারেন এটা আমি রেকমেন্ড করি আমার কাস্টমাররা অনেকেই নিয়েছে এবং তারা তো অনেক ভালো ব্যবহার করছে আপনি যেহেতু বললেন না যে তেরো চৌদ্দ হাজার টাকা তার মধ্যে আপনি ই বত্রিশ ইঞ্চি ভালো এল ই ডি টি ভি পেয়ে যাবেন ফিচার বলতে হ্যাঁ হ্যাঁ সবই অ্যান্ড্রয়েড সাপোর্টেড আপনাকে দেখিয়ে দেওয়া হবে আপনি আসুন এভাবে ফোনে তো আর সব কিছু দেখানো যাবে না আপনি আসুন এলে আপনাকে দেখিয়ে দেওয়া হবে সব এক দিন সময় করে আসুন আপনি কোন কত ইঞ্চির কথা বলছেন হ্যাঁ আমি তো বললামই বত্রিশ ইঞ্চি মতো আপনি পেয়ে যাবেন আপনার ও চৌদ্দ পনেরোর মধ্যে হ্যাঁ আপনি চলে আসুন তালদি বাস স্ট্যান্ড ওখানে এসে জিজ্ঞাসা করবেন এখানে দেখবেন আপনি আসলেই পেয়ে যাবেন দেখতে পাবেন সামনে বড় করে লেখা আছে আর যোগাযোগ নাম্বার বলতে আপনি আসুন এই নাম্বারে কল করবেন আপনি পেয়ে যাবেন আপনি ক্যাশে করতে পারেন অনলাইনে করতে পারেন কোনো ব্যাপার না আপনার যেটা খুশি বৃহস্পতিবার ছাড়া আর সব দিনই খোলা আছে আপনি বিকালের দিকে আসলে সুবিধা হয় আমি আপনি বিকালের দিকে আসলে সুবিধা হয় বিকালের দিকে আমি থাকি নয় অন্য সময় তো আমার যেসব ছেলেরা আছে তারা থাকে আপনি আসুন রবিবার আসুন বিকালে ঠিক আছে